হ্যাঁ আমি তো খুব বিশেষভাবেই অনুভব করি যে তরুণ প্রজন্মকে সংবাদ দেখা খুবই প্রয়োজন তার কারণ এরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ এরাই দেশের মেরুদণ্ড এরাই দেশকে পরে চালনা করবে তাই তরুণ সম্প্রদায়ের যুবক যুবতীদের সংবাদ দেখা খুবই খুবই প্রয়োজন এই সংবাদের মাধ্যমে তারা পরিবেশ মানুষ আশপাশের পরিস্থিতি দেশ আরও দশজনকে চিনতে পারবে বুঝতে পারবে তাদের আচার ব্যবহার সবই জানতে পারবে একটা সাধারণ মানুষ যেভাবে চলাফেরা করে আর তার মানসিকতা মন মানসিকতা কীভাবে কেমন সেটা এই সংবাদ মাধ্যমের মাধ্য মাধ্যমেই তারা চিনতে কারণ সাংবাদিকরা বিভিন্ন জায়গায় ঘোরে আর বিভিন্ন ও রকম বিভিন্ন রকম তাদের অনুভূতি বিভিন্ন রকম তাদের অভিজ্ঞতা এই সংবাদ চ্যানেলগুলোতেই তারা বলে হ্যাঁ দেশের হচ্ছে কি বিভিন্ন দেশের এ বিভিন্ন ধরনের যে আবিষ্কার হচ্ছে কিংবা আবিষ্কার হবে সেগুলো সম্পর্কে তরুণদের জানা এবং তারা আরও শিক্ষিত হয়ে কীভাবে নিজেদের পায়ে দাঁড়াবে তারা কোন দিকে এগোলে তারা পরবর্তীকালে জীবিকার জন্যে বিশেষভাবে সুবিধা পাবে এই জন্যেই তো সংবাদ তাদের দেখা দরকার সংবাদ বিশেষভাবে সংবাদের পিছনেই সময় দেওয়া দরকার এই সংবাদ দেখার ফলে তরুণ প্রজন্ম তরুণ স্টুডেন্ট ছাত্ররা তারা জানতে পারবে যে কোন দিকে তারা এগোলে কীভাবে এগোলে তারা পরবর্তীকালে জীবিকা অর্জনের জন্য সেই পদকগুলো পদক্ষেপগুলো নিতে পারবে সেই সাবজেক্ট সেই বিষয়গুলো তারা ভালোভাবে পড়তে পারবে তারা বুঝতে পারবে যে এদিকে এগোলে আমার এদিকে একটা ভবিষ্যৎ আছে উজ্জ্বল ভবিষ্যৎ আছে এদিক দিয়ে আমি কিছু একটা করতে পারব এবং আমার পরিবারের ফ্যামিলির অন্য লোকেদেরকে আমি একটু সাহায্য করতে পারব হ্যাঁ এই যে বিভিন্ন রকম যে বড় বড় কোম্পানি আছে বিভিন্ন সেখানে বিভিন্ন রকম কাজকর্ম হয় আর যারা অনেক উচ্চ পদস্থ কর্মচারী আছে তারা কীভাবে এই কাজগুলো পেয়েছে তারা কতটা পরিশ্রম করেছে কোন লাইনে গিয়েছে কোন সাবজেক্ট নিয়ে পড়তে হবে পড়েছে কোন কোন জায়গায় গিয়েছে কতটা টাকা ইনভেস্ট করেছে কত টাকা খরচ করতে হবে কতটা সময়ের দরকার সেগুলো এই সংবাদ মাধ্যমেই তরুণ প্রজন্মের তরুণ প্রজন্মের ছাত্রছাত্রীরা জানতে পারবে তারা বুঝতে পারবে তারা এর থেকে শিক্ষিত হবে আর তারাও জানবে আবার তাদের ছোটরা যারা তাদেরকেও জানতে সাহায্য করবে কিংবা তাদের আরও বন্ধুবান্ধবদের ওই সংবাদ মাধ্যমের এই যে এইগুলো শুনেছি এইভাবে শিখতে হবে এইভাবে এগোতে হবে এইভাবে কিছু একটা করতে হবে আমাদের সেগুলো তারা অন্যান্য বন্ধুবান্ধবদেরও জানাতে পারবে হ্যাঁ যেসব ছাত্রছাত্রীরা কিংবা তরুণরা খবরাখবর জানে কিংবা বোঝে তাদেরকে তারা যদি অন্যদের সঙ্গে কথা বালে বলে কিংবা অন্যদের সম্বন্ধে জানতে সাহায্য করে তারা একটা সেখানে বিশেষভাবে সম্মান পায় হ্যাঁ যে হ্যাঁ এই ছাত্রটা ভালো এরা সংবাদ মাধ্যম থেকে যুক্ত থাকে এরা ভালো কাজে যুক্ত থাকে এদের ভালো বিশেষ অভিজ্ঞতা থাকে হ্যাঁ পড়াশোনা বাদে এরা আউট নলেজও রাখে আউ আউট আরও অনেক অভিজ্ঞতা আছে হ্যাঁ এদের সঙ্গে মেশা ভালো বড় বড় গার্জিয়ানরাও বুঝবে হ্যাঁ ওই ছেলেটা ভালো ও সংবাদ মাধ্যমে থাকে এদের বিশেষ অভিজ্ঞতা আছে জ্ঞান আছে এরা আরও আমার ছেলেটা এর সঙ্গে এদের সঙ্গে যদি মেশে এও আর একটু উন্নতি করতে পারবে কারণ এ সবসময় নতুন নিত্য নতুন নতুন আধুনিকতার সঙ্গে এ যুক্ত আছে আমি তো আমার একটা গার্জিয়ান হিসাবে আমি মনে করি আমার ছেলেগুলিদের এ ছেলের কিংবা মেয়ের তারা হিন্দি কিংবা হচ্ছে কি ইংলিশ সংবাদটা যাতে বেশি করে দেখে তাতে তাদের ইংরাজি সম্বন্ধে বিশেষ জ্ঞান হবে আর ইংরোজিটা তো আমাদের জানার খুবই দরকার ইংরোজি ছাড়া আমরা এক পাও এগোতে পারব না কোনো কিছু বুঝতে পারব না সর্ব সর্বক্ষেত্রে সর্ব জায়গাতে আজ ইংরেজিটা খুব বিশেষভাবে প্রয়োজন তুমি কম্পিউটার শিখতে যাও কিংবা মোবাইলের কোনো কাজ করো কিংবা কোনো জায়গায় তুমি কাজ করতে যাও তখন তো ইংরেজিটা লাগে আর সংবাদ মাধ্যম তো খুবই ভালো এখান থেকে যদি শোনে কিংবা দেখে কিংবা বোঝে আর ইংরাজি মাধ্যমে সংবাদটা শুনলেই তো ওরা বিশেষভাবে উপকৃত হবে আর হিন্দিটা শেখাও তো খুবই দরকার কারণ হিন্দি এই সংবাদগুলো রাষ্ট্রীয় ভাষা হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা হিন্দি বাংলা আর ইংলিশ তো যে কোনো স্টুডেন্টদের ক্ষেত্রে জানা খুবই দরকার আমি বাড়িতে যে সংবাদ মাধ্যমটা নিই সেটা কিন্তু ইংরাজিতেই নিই তার কারণ ইংরাজিতে সেই টেলিগ্রাফটা টেলিগ্রাফটা নেওয়া হয় আর কি আর এটা পড়ে দেখি ওরা ছবির সঙ্গে ইংরাজিটা পড়ে পড়ে ওরা দেখি আরও বেশি তাড়াতাড়ি তো সেটা মাথায় রাখতে পারে এবং ব্যাখ্যা করে কী পড়েছ কী হয়েছে কী বুঝতে পারলে পেপারটা পড়ে যদি জিজ্ঞাসা করি তারা দেখি মনোযোগের সঙ্গে আমাদের বলে আর আমি শুনে খুব উৎসাহিত হই যে যাই হোক সংবাদ মাধ্যম থেকে ছেলে কিছু শিখতে পাচ্ছে মেয়ে কিছু শিখতে পাচ্ছে আর ওদের দেখে আমি খুব উৎসাহিত হই তাই ইংরাজি সংবাদ মাধ্যমটা আমি বেশিরভাগ ওদেরকে পড়ার জন্যে অনুপ্রাণিত করি সংবাদ মাধ্যম এমন একটা জিনিস যেটা বাচ্চাদের আরও অনেক কিছু ল্যাঙ্গুয়েজ শেখার উৎসাহিত করে যে সংবাদ মাধ্যমে যে ছবিগুলো থাকে ওইগুলো ছেলেরা দেখেছি প্রত্যেকটা প্রত্যেকটা পৃষ্ঠা দেখে উলটে উলটে প্রতিটা জায়গায় কোণায় কোণায় তারা দেখে আগে ছবিটার দিকেই ওরা বেশি আগ্রহ হয় আর তারপর ছবিটা দেখে পড়ে এইভাবে পড়তে পড়তে দেখি যে ওদের অনেকটাই আগ্রহ জন্মায় আগে বাড়িতে সকালবেলা হলে সংবাদপত্র পড়ে থাকলেও উঁকি মেরে তাকাত না এখন সংবাদপত্র বাড়িতে এলে আগে দেখি এ টানাটানি করে ও টানাটানি করে এটা আমার খুবই ভালো লাগে যে সংবাদপত্র দেখার জন্য ছেলেরা আজ এত উৎসাহী হয়ে উঠেছে